বলছি যে আমাদের ওই যে পিওনটা আছে না ওই হচ্ছে রমেশ রমেশবাবু ও তো কাজ করছে না যা কাজ দিচ্ছি সব কাজ ফেলে রাখছে পেন্ডিং পড়ে আছে ওর জন্য আমার তো কাজ কিছু এগচ্ছে না এবারে আরও কাজ আসছে সেগুলো কী করে করব আগের কাজগুলো পেন্ডিং পড়ে আছে মানে এই নিয়ে প্রবলেমে পড়ে গিয়েছি একটা তা সেই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওরকম বললাম বলি ওই কাজগুলো করে দিন এবার ওর জন্যে তো আমারও কাজ পেন্ডিং পড়ে আছে এবার হেড স্যার আমাকেও তো চাপ দিচ্ছে বলছে কাজ কেন পেন্ডিং পড়ে আছে আমি ওনাকে দিচ্ছি কাজগুলো করে দিচ্ছে না জমা দিচ্ছে না সব নিয়ে ফেলে রাখছে এবার সেই নিয়ে তো প্রবলেমে পড়েছি